হ্যাঁ আমাদের স্কুলে ইতিহাস পড়ানো হয় আমাদের স্কুলে আদিম যুগের মানুষরা বনমানুষ বলা হত আদিম যুগের মানুষরা কথা বলতে পারত না তারা ইসারায় কথা বলতো তারা খাবার তৈরি করতে জানত না তারা কাঁচা মাংস গাল বন থেকে ফুল ফল পেড়ে খেত তারা আগুন জালাতে জানত না তারা পাথরে পাথরে ঘষে নিয়ে আগুন জালাতে শিখেছিল তারা বনের পশুদের মেরে সেই চামড়া থেকে তারা পোশাক পড়তে শিখেছিল